হ্যাঁ বলো হ্যাঁ ওই সামনের মাসে যাবো হ্যাঁ

না না না না না কদমতলা থেকে নাবো ওখানে ভালো জিনিস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ওখানে দাম হ্যাঁ দেখেছি হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে তোমরা যা দেখবে তাই হ্যাঁ হয়েছে তোমার সব শপিং হয়ে গেছে তোমার সব শপিং হয়ে গেছে তোমরা অপেক্ষা করছো কেন করে নাও তোমরা তাহলে আমরা আগামী তেইশ তারিখ যাচ্ছি ঠিক আছে অত চিন্তা করতে হবে না আমি তেইশ তারিখে যাচ্ছি গিয়ে সব করবো খনে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে